আমার প্রিয় খেলা হচ্ছে ক্রিকেট খেলা এবং আমার ফেভারিট প্লেয়ার হচ্ছে বিরাট কোহলি কারণ বিরাট কোহলির সব থেকে যেটা আমার ভাল লাগে তার ব্যাট ব্যাটিং স্কিল হচ্ছে বিরাট কোহলি সব থেকে ভালো তিনি অনেক অল্প বয়সে অনেক কিছু নাম কামিয়ে নিয়েছেন তিনি এখন কিছু দিন আগে ভারতের ক্যাপ্টেন ছিলেন এবং তিনি বর্তমানে বা খুব প্রাচীন খুব বিখ্যত প্লেয়ার তিনি যদি না থাকেন তো ভারতের টিমটা একেবারে শূন্য হিসেবে দেখাবে তিনি খুব বিখ্যাত প্লেয়ার